পশ্চিমবঙ্গ সরকারের প্রধান ভূমিকা হল পশ্চিমবঙ্গের মানুষদের সুরক্ষা প্রদান করা তিনি তার ভালো আচরণ দিয়ে মানুষকে মুগ্ধ করা এবং সাধারণ মানুষের সঙ্গে মেলবন্ধন স্থাপন করা এবং আন্তর্জাতিক সম্পর্কও তৈরি করা বৈদেশিক নীতি বা বহিরাগত নীতি নামেও পরিচিত একটি রাষ্ট্র অন্যান্য রাজ্যর ইউনিয়ন এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে তার মিথস্ক্রিয়ায় নিযুক্ত কৌশল এবং কর্মের সেটা ঐতিহাসিকভাবে বৈদেশিক নীতির অনুশীলন স্বল্পমেয়াদী সঙ্কট পরিচালনা থেকে দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক সম্পর্ককে মোকাবিলা করার জন্য বিকশিত হয়েছে কূটনৈতিক করপোষের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে